আমার জীবনের সবচেয়ে বড় মনোরম হাইকিং হচ্ছে কাঞ্চনজঙ্গা হ্যাঁ এ বিষয়ে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে পারি যেমনকি আমাদের হাইকিং করার আগে অনেক কিছু বিষয়ের ওপর ধ্যান দিতে হয় যেমনকি আমরা কীভাবে চলবো এবার শুধু চললেই হবে না আমাদের সেফ্টির দিক থেকেও কিন্তু ভাবতে হয় যেমনকি একটা হেলমেট নিতে হয় বা তার সাথে একটা আমাদের স্ট্রিং লাগবে এবং তার সাথে সাথে আমাদের শু থাকবে বা স্পোর্ট শু বা বুটস বুটটা খুব সুন্দর নিতে লাগবে এবারে আমাদের একটা জিনিস দেখতে হবে আমরা যেহেতু বর্ষাকালে হাইকিং করি তো বর্ষাকালে হাইকিং করতে গেলে কিন্তু আমাদের আমাদের অনেক দিক থেকেই দেখতে লাগবে যেমনকি আমরা বর্ষাকালে হাইকিং করি ওই সময়টা কি হয় বেশিরভাগ বৃষ্টি হয় তো ওই বৃষ্টির ওই জন্য অনেকে পাহাড় ধসে যায় তো ওই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তার সাথে সাথে আমাদের একসাথে উঠতে হবে একা উঠলে পরে আমাদের সমস্যা হতে পারে কারণ অনেক সমস্যা হয় রাস্তায় কী কী হতে পারে কোনও ঠিক নেই তো আমাদের গ্রুপ নিয়ে চললে কিন্তু খুব সুন্দর হয় তার সাথে সাথে আমাদের হাইকিং যখন করবো তখন কিন্তু আমাদের সাথে খাবার জল নিতে লাগবে যেমনকি জলটা আমাদের খুবই প্রয়োজন কারণ আমরা যখনই উপরে উঠবো তখন কিন্তু আমাদের শরীর টায়ার্ড হয়ে যাবে বা তার সাথে সাথে আমরা কিন্তু একটু উঠতে উঠতে উঠতে উঠতে হাঁপিয়ে যাবো পায়ে ব্যথা করবে তো শরীরের ব্যথা করবে পায়ে ব্যথা করবে তার জন্য আমাদের সঙ্গমের সঙ্গে জল বা জল নিতে লাগবে এবং তার সাথে সাথে খাবার নিতে হবে এবং আমাদের সেফ্টির দিক থেকে দেখলে আমাদের ভালো মতো ভালো মতো শু নিতে লাগবে ভালো একটা স্টিক নিতে লাগবে এবং এই আর কি তার সাথে সাথে আমাদের একটা ভালো গাইড থাকা থাকতে লাগবে কারণ গাইড থাকলে আমাদের ভালো হবে হ্যাঁ এবার আমরা বলি বিশেষ সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা বলতে গেলে হ্যাঁ আমরা বিশেষ সূর্যোদয় বা সূর্য অস্ত বিশেষ দেখা হলো দার্জিলিং টাইগার হিল দার্জিলিং টাইগার হিল খুব সুন্দর একটা জায়গা বা হাইকিং ওয়াইস প্লেস যেইখানে গেলে খুব সুন্দরভাবে দেখা যায় বা যেটা আমাকে খুব সুন্দর লেগেছে আমার জীবনে এটাই আমার সবথেকে বড় একটা হাইকিং প্লেস বা জায়গা